আমাদের ঠাকুরদা দাদুর কাছে থেকে আমরা আগে দেখেছি যে প্রাণীদের কীভাবে যত্ন সহকারে তারা চাষ করতেন আগেকার যুগে এইরকম তো ডাক্তার আর এসব এরকম চিকিৎসার পদ্ধতি থাকে না তখন ছিল কি যে প্রাণীর কোনো জায়গায় ক্ষত হলে কোনো গোসাপকে ইয়ে মেরে পুড়িয়ে তেল করে সেই ক্ষত জায়গায় লাগাতেন বা সেই ক্ষত জায়গায় তেলকালি আরও কিছু ঘি গরম করে লাগানা কি কর্পূর দিয়ে লাগালে সেই জায়গায় মাছি বসতে পারতো না পোকা করতে পারতো না তাতে করে পশুর পালনের পক্ষে পশুটার আরাম হত সেইসব দেখে বা ছানি কিম্বা ছানি খাওয়াতে বা ছানিটা কীভাবে ছোটো কাটলে খাবে না বড় কাটলে খাবে পরিষ্কার করে ঝেড়েঝুড়ে পরিষ্কার করে দিতেন দেখতুম এখন তো আমাদের সব ইয়ং ছেলেদের তো কোনো মানে ধৈর্য্য নেই আগে সব দাদু ঠাকুমারা কত গরুকে যত্ন করতো যত্ন করে গরুর ঘাস ঘাসের মধ্যে কোনো যদি গরল পেয়ে যেত সেই গরলের জন্য ইয়ে ধরুন গোল মরিচ টোলমরিচ ঘি গরম করে আদা গরম করে দাদুরা হা করে গরুকে মুখে ধরে হা করে জিভে বুলিয়ে সেসব রোগকে ভালো করেছেন এখন তো অনেক বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসক বেড়িয়েছেন তাতে করে ওষুধে এটাই হয়ে যাচ্ছে তখন আমরা দাদুদের কাছেই দেখেছি যে এইভাবে পশুদেরকে সুস্থ করতেন